বিনোদনে সময় কাটানোর জন্য সংগীত আর চলচ্চিত্রের ভূমিকা অপরিসীম ভারতীয় চলচ্চিত্র আমার মনে গভীর ছাপ ফেলেছে আমার মতে চলচ্চিত্র আমাদের অনেক কিছু শেখায় আমি ভারতীয় চলচ্চিত্রের সৃজনশীলতা ও স্বতন্ত্রতাকে স্বীকার করেছি আমি ভারতীয় চলচ্চিত্রের উপস্থিত সমৃদ্ধ বর্ণনা এবং আবেগের গভীরতা উপভোগ করি আমাকে সবচেয়ে বেশি ভালো লাগে ভারতীয় চলচ্চিত্রের ট্র্যাজেডি দিকটা এই ক্ষেত্রে বেশিরভাগই পরিচালিত হয়েছিলো দিলীপ কুমারের দ্বারা দিলীপ কুমারের পরিচালিত ট্র্যাজেডির চলচ্চিত্রগুলি আমার প্রিয়তম তাকে তার এই কার্যকলাপের জন্য ট্র্যাজেডি কিংও বলা হয় তাছাড়াও ভুতুড়ে চলচ্চিত্রগুলি আমার খুব ভালো লাগে এবার সংগীত সম্পর্কে বলি ভারতীয় সংগীত বলতে শুধু যে এক ধরনের সংগীত তা নয় বহুমুখী বৈচিত্র্যের উচ্চাঙ্গ সংগীত লোকসংগীত চলচ্চিত্রের সংগীত রবীন্দ্রসংগীত ভারতীয় রক সংগীত ভারতীয় পপ সংগীত আমার এগুলি সবই প্রিয়তম তবে ভারত রাষ্ট্রের উচ্চাঙ্গ সংগীত ঐতিহ্যের মধ্যে আছে হিন্দুস্তানি ও কর্ণাটকী সংগীত আমি এই গানগুলি মানে না বুঝতে পারলেও এই সংগীতগুলি শুনি কারণ এগুলি শুনে আমার শান্তি উপভোগ হয় ভারতীয় চলচ্চিত্রে আমার প্রিয়তম অভিনেতা হচ্ছে শাহরুখ খান যিনি সাধারণত এস আর কে নামে পরিচিত শাহরুখ খান যে যে চলচ্চিত্রে কাজ করেছে তার প্রত্যেকেরই গানগুলি আমার খুবই প্রিয়তম তার কিছু সময় আগে পরিচালিত একটি সিনেমা বেরিয়েছিল পাঠান যা আমার সত্যিই খুবই প্রিয় হয়ে উঠেছে তার গানগুলিও খুবই ভালো আমার জন্য